হ্যাঁ হ্যালো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা কি কি আছে আপনি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বল

আচ্ছা বলছি কি আ আমরা তো মর্নিংয়ে ওই ইয়ে নাস্তা ব্রেকফাস্টে দিই টোস্ট ডিম টোস্ট আর চা আর তারপর দুপুরে ভাত ডাল সবজি বা ফিশ বা চিকেনের একটা আইটাম আসবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা কী কী আছে হ্যাঁ আছে কে সবারই ব্যবস্থা আছে কিন্তু ওটা এক্সট্রা চার্জ লাগবে হ্যাঁ টিভিও আছে হ্যাঁ টিভি চলবে হ্যাঁ বলছি কতো লোকজন আছে আপনার হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হয়ে যাবে কিন্তু ও তারও এক্সট্রা চার্জ লাগবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দিতে হবে বড়ো গাড়ি তো তার জন্যে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা লাগবে না ঠিক আছে ঠিক আছে সব হয়ে যাবে রাখছি হ্যাঁ ওকে ধন্য